আমার প্রিয় বিষয়বস্তু বলতে আমি যে গল্পের বইগুলো পড়তে ভালোবাসি সেগুলি হল একটু রহস্যময় হবে বা একটু ডিটেকটিভ হবে আর একটু গা ছমছম ভয় ভয় হবে সেই গল্পের বইগুলো আমি খুব ভালোবাসি এবং সব ধরনেরই বই আমি পড়ি না সব রকমের বই পড়লে কোনও অভিজ্ঞতা বাড়ে না সেই কারণের জন্য সব ধরনেরই বই আমি পড়তে ভালোবাসি কিন্তু ওই গল্পগুলো আমার বেশি পছন্দের সাম্প্রতিক আমি শরৎচন্দ্রের লেখা একটি বই লাস্ট পড়েছি